আমার বাড়িতে আমার একটা পোষা প্রাণী আছে সেটা হচ্ছে বিড়াল আমি বিড়াল ভালোবাসি বিড়াল আর দুটি বিড়াল আমার বাড়িতে ছোট্ট ছোট্ট অবস্থায় এসেছিল আমি তাদেরকে আস্তে আস্তে দুধ ভাত মাছ দিয়ে আস্তে আস্তে বড়ো করলাম তারা আমার বাড়িতেই থাকে তারপর তাদেরকে ভ্যাকসিন দিলাম আমার বিড়াল খুব ভালো তারা আমার বাড়িতে কোনো কিছু অনিষ্ট করে না মাছ খেতে খুব ভালোবাসে দুধ ভাতও খুব ভালো খায় দুধ ভাত খেতে এরা খুব ভালোবাসে বিড়াল আমি ওদের জন্য সবদিন দুজনকে দুধ ভাত দিই আমার দুটো পোষা বিড়াল আছে দুজনে হচ্ছে ভাইবোন একই মায়ের পেটের আমি ওদেরকে খুব ভালোবাসি আমি যখন ঘুমাই ওরা আমার কাছে গিয়ে বসে যেহেতু আমি ভ্যাকসিন দিয়ে দিয়েছি সেজন্য আমাকে যদি একটু আঁচড়েও দেয় আমার কোনো ক্ষতি হয় না আমার মা বাবা দাদা বিড়াল দুটিকে খুব ভালোবাসে বিড়াল দুটি আমাদের বাড়িতে ইঁদুর খায় যাতে আমাদের ধান চাল নষ্ট করতে বিড়াল দুটি নষ্ট না হয় ধান চাল সেগুলো সাহায্য করে আমি বিড়ালকে খুব ভালো প্রাণী বলে মনে করি বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন তাই আমি বিড়ালকে পুষি বিড়াল পুষতে ভালো করি ভালোবাসি আমার বাড়িতে একটি কুকুরও আছে আমি কুকুর পুষতেও ভালোবাসি কুকুরও খুব ভালো প্রাণী কুকুর খুব প্রভুভক্ত তাছাড়াও আরও প্রাণী আছে গরু আমাদের বাড়িতে গরুও আছে গরুও খুব ভালো প্রাণী গরুকে পুষতেও আমি খুব ভালোবাসি